আমি একটি খুবই দরিদ্র পরিবারের মেয়ে তাই আমাদের বাড়ির লোকের আমাকে পড়াশুনা করানোর বিরাট একটা ইচ্ছা ছিল না কিন্তু আমি আমার নিজের চ্যালেঞ্জের মধ্যে পড়াশুনা শিখি তাই ছোটো থেকে যখন পড়াশুনা শিখে যখন আস্তে আস্তে করে এইট পাশ করলাম তখন থেকে আমি টিউশনি পড়াতে শুরু করি টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাতাম তারপরে মাধ্যমিকে একটি ভালো রেজাল্ট করলাম ভালো রেজাল্ট করার পরে মাস্টাররা অনেক সাহায্য করেছে সেই থেকে আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপরে আমি

যে আমি নিজে বড়ো হয়ে দেখাব তাই আমি যাই হোক একটা ছোটো কাজ করে নিজের নিজে নিজে ইনকাম করতে শিখেছি